হ্যালো হ্যাঁ বলছি আমি একটি সার্ভে করতে এসেছি করবো আর কি তা আপনি কি মলয় হালদার বলছেন কি হ্যাঁ আমি আমি একটা হিউম্যান ডেভেলপমেন্টের ওপর একটি সার্ভে করবো সেই সার্ভে সম্বন্ধে আপনাকে একটুখানি কথা বলবো যে মানে আপনার পরিবারে কতোজন আছেন তারা বয়স কতো হ্যাঁ কার সঙ্গে কী সম্পর্ক শিক্ষাগত যোগ্যতা এবং কে কী কাজ করেন হ্যাঁ বলছি আপনার আপনাকে নিয়ে আপনার পরিবারে কতোজন মোট সদস্য তিনজন মানে আপনি এ আপনার ওয়াইফ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা এবার আমি একটু জিজ্ঞেস করছি কিছু মনে করবেন না আপনার বয়স কতো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে হচ্ছে গে যে আপনি শিক্ষাগত যোগ্যতা কী পোস্ট গ্র্যাজুয়েট তাই তো আচ্ছা আপনি আপনি বোধহয় এম এ কমপ্লিট করেছেন নাকি বলছি পোস্ট গ্র্যাজুয়েট বলছেন আপনি কি এম এ না এম ফিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনি এখন কি সার্ভিস করেন নাকি বিজনেস করেন আচ্ছা আচ্ছা আচ্ছা এবারে একটু আপনার ওয়াইফ সম্বন্ধে আমি জিজ্ঞেস করবো আপনার ওয়াইফের না নাম আচ্ছা আচ্ছা মানসী হালদার আচ্ছা মানসী তেত্রিশ বছর বয়স তো ওঁর এডুকেশনাল কোয়ালিফিকেশান এম এ বি ড বিএড আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু লিখে নিই হ্যাঁ এম এ বিএড আচ্ছা আচ্ছা ও কি কিছু বর্তমানে কাজ করে না হাউসওয়াইফ হ্যাঁ না আমি বলতে চাইছি কি না আমি বলছি কি ও কি পয়সার কোনো ইনকামের জন্য কোনো রকম পার্ট টাইম হিসাবে কাজ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যে বাচ্চাটা আছে এবার আপনার ছেলে ময়ূখ হালদার ওর বয়সটা কতো হবে সাড়ে তিন বছর মানে কোনো অ্যাকচুয়ালি ওই স্কুলে এখন বাড়িতে লেখাপড়া করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ